ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো কাবাডি হকি ফুটবল ক্রিকেট আর ভারতের ক্রীড়াবিদ হলো শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি ধ্যানচাঁদ বাইচুন ভুটিয়া